আমি চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে রুমা দাস বলছি বলছি আমাদের এখানে এত নোংরা আবর্জনা হয়েছে এগুলো কি পরিষ্কার করা হবে না চব্বিশ নম্বর ওয়ার্ড হচ্ছে না সামনে পুজো আসছে এত নোংরা হয়ে আছে যে নোংরা পরিষ্কারটা করলে তো ভালো হয় না পুজোর সময় পুজোর সময় না হলে এমনি সময়ও হ্যাঁ পরিষ্কার ক হ্যাঁ পুরো না আমাদের এখানে না আর আমাদের এখানে না একটা আমাদের এখানে একটা মেয়েদের বাথরুমের খুবই প্রয়োজন মেয়েদের বাথরুম না হলে আমাদের এখানে অসুবিধা হচ্ছে

মেয়েদের বাথরুমটার ব্যবস্থা একটু করে দিন হ্যাঁ আর পরিষ্কারটা যেন করে দেয় আর তো কদিন বাকি পুজোর পুজোর আগেই করার চেষ্টা করুন লা আর লাইটগুলো একটু দেখুন লাইটগুলো তো সব ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে না আপনারা তো আমাদের এলাকাটার দিকে নজরই দিচ্ছেন না আমাদের এলাকাটা ড্রেনটা পরিষ্কার ড্রেন পরিষ্কার হচ্ছে না লাইট জ্বলছে না ঠিকমতো আবর্জনা পরিষ্কার হচ্ছে না আপনার তো এগুলো একটু ওয়ার্ডে ঘোরাটা দরকার আছে না আপনি যেহতু চার্জে আছেন আমনি একটু ঘুরুন দেখুন